আমরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বাংলায় এবং পশ্চিমবঙ্গের সমস্ত কিছুই বাংলাতে যেরকম কলকারখানা ব্যবসা বাণিজ্য অফিস আদালত শিক্ষার জন্য প্রাথমিক স্তরে যে স্কুলগুলো আছে সেগুলো তো এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিক কলেজ ডিপ্লোমা সব কিছুতেই বাংলায় প্রশ্ন করা হয় এবং বাংলাতেই উত্তর দেওয়া যায়